এক সময় আমি ছুটা দৌড়া করতে করতে আমার পায়ে খুব একটা ব্যেথা হয়ে মোচক লেগে যায় মোচকানের চোট আর ব্যেথায় আমি সহ্য করতে পারি না মনে হল যে আর আমি ছুটা দৌড়া বা খেলাধুলা আগের মতো করতে পারবো না এভাবে হতাশার মনে ভেঙে পড়েতে থাকি এবং মনকেও চাঙ্গা দিই যেদি আমার এই মোচকা বা ব্যেথাটা চলে যায় হয়তো আগের মতো আমি আবার ছুটা দৌড়া করে খেলাধুলা করতে পারবো এইভাবে আশা এবং নিরাশা নিয়ে এর মধ্যে আমি চেষ্টা করতে থাকি কী করে আমার এই মোচক আর ওই ব্যেথাটা যায় ডাক্তারবাবুদের পরামর্শে ওষুধপত্র এ ব্যবহার করে এবং ওষুধ খাওয়ার ই করে এবং তারা ঠিক ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে মোচকটা যাতে ঠিক হয়ে যায় তার ব্যবস্থা কিন্তু আমি আস্তে আস্তে ধীরে ধীরে ব্যেথা এবং অনুভব এবং ব্যায়াম ট্যায়াম করে পায়ের ব্যায়াম করতে করতে দেখা গেল ঠিক আগের মতো আমি স্বাভাবিকভাবে পা আমার ঠিক হয়ে গেছে